পূর্ব বর্ধমান জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বলতে বহু স্কুল রয়েছে তার মধ্যে মহিলা পুরুষ এবং মহিলা পুরুষ উভয় মিলিয়েও বহু স্কুল রয়েছে সরকারি বেসরকারি বহু স্কুল রয়েছে কলেজ রয়েছে এখানে মানে প্রপার বর্ধমানের মধ্যে তিনটি কলেজ রয়েছে এবং পার্শ্ববর্তী বর্ধমান থেকে হয়তো আধ ঘণ্টা চল্লিশ মিনিট দূরত্বেও বহু কলেজ রয়েছে এছাড়াও বর্ধমানে একদম গোলাপবাগে অবস্থিত বর্ধমান বিশ্ববিদ্যালয় রয়েছে এছাড়াও এখানে বি এড কলেজ বর্ধমানে অবস্থিত আই আই ইউ আই টি মানে টেকনোলজি কলেজ এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রভৃতি এখানে বর্ধমানে অবস্থিত রয়েছে স্কুল সরকারি স্কুল কলেজ প্রভৃতির ফিজ যথেষ্টভাবেই সাশ্রয়ী তবুও যদি কোনো ছাত্র বা ছাত্রীর পড়াশোনায় কোনো অসুবিধা হয় তার জন্যে সরকারি স্কুলগুলিতে স্কুল কলেজ সব জায়গাতে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে ইত্যাদি এছাড়াও যথেষ্টভাবে সাহায্য করা হয় স্কুল বা কলেজ থেকে ফিজ নিয়ে হ্যাঁ একটু হয়তো বেসরকারি জায়গাগুলিতে হয়তো একটুখানি ফিজ ততটা সাশ্রয়ী নয় বা সেইভাবে হয়তো বেসরকারি জায়গাগুলিতে অতটা হয়তো ও মানে আর্থিক ক্ষমতা না থাকলে সেখানে পড়াটাও সম্ভব নয় কিন্তু সরকারি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় যথেষ্টভাবে সাশ্রয়ী ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজও বর্ধমানে অবস্থিত সরকারি বেসরকারি এবং আধা সরকারি সমস্তই অবস্থিত এবং সেখানে পছন্দের বিষয় নিয়ে যদি কোনো ছাত্র ছাত্রী মনে করেন যে পড়বে আমাদের স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয় সবেতেই যদি তার প্রাপ্ত নাম্বার ভিত্তিতে সে যদি সেই বিষয়টি স্কুল বা কলেজে পেয়ে থাকে তাহলে সেই বিষয়টি নিয়ে পড়া আমার মনে হয় কোনোটাই সরকারি জায়গা থেকে কোনো সমস্যা হওয়ার কারণ নয় কারণ আজকালকার দিনে পড়াশোনা কেউ করব ভাবলে তার খরচা বা তার জন্য যেটুকু মানে ব্যয়বহুল হয় সেটার অর্ধেকের বেশি সরকারি জায়গায় সরকারই তা মানে প্রদান করে থাকে যেটুকু বাদবাকি নিজেদেরকে দিতে হয় সেটা এমন কিছু নয় সেটা যথেষ্টভাবেই অন্যান্য বেসরকারি বা অন্যান্য জায়গার তুলনায় যথেষ্ট সাশ্রয়ী